পুরাতন জিনিস আমার সব জিনিসই সঞ্চয় করত আমার ভালো লাগে যেমন কারোর কোনো দিন কারোর বাড়িতে গেলাম বা কোনো জিনিস দেখলাম সেটা হয়তো আমার ভালো লেগেছে তাকে গিয়ে বললাম সে হয়তো আমাকে দিল সেগুলো আমি নিয়ে আসি বা কোনো দিন কাউকে কোনো জিনিস পুরাতন জিনিস বাড়িতে আছে বলে যে পুরাতন জিনিস না বলে নিয়ে চলে আসব এরম কোনো আমার মতি নেই তো ওই জন্য যে কোনো বাড়িতে গেলে আমি আগে আমি তাদের বাড়িতে যদি কোনো প্রয়োজনের জিনিস দেখতে পাই সেগুলো নেওয়ার চেষ্টা করি বা তাদের কোনো পয়সার বিনিময়ে হলেও আমার যদি স্ব ইচ্ছায় তারা দেয় আমরা সেগুলো নিয়ে আসি সেগুলো হচ্ছে আমার রাখার খুবই ইচ্ছা বা খুব ভালো লাগে ওই সব জিনিস যেমন কারোর পুরাতন বাড়িতে গেলাম সেখান থেকে দেখলাম যে কারোর অনেক আগেকার দিনে যেমন পুরাতন বালতি বা মাটির কলসি অনেক নানা রকম জিনিস ফিনিস থাকে সেগুলো আমি সঞ্চয় করে এনে আমার একটা পার্সোনাল রুম আছে আমি সেগুলো আমার পার্সোনাল রুমে রাখি